হ্যালো

হ্যাঁ আমার সবজির গোডাউন আছে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে ফাঁকা আছে ফাঁকা আছে অবশ্যই পাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার গোডাউনে রাখো ভালো ফ্রিজ আছে ফাঁকা জায়গা আমার ফ্রিজের মধ্যে রাখবে গোডাউনে হ্যাঁ সবজি কোনো নষ্ট হবে না ভালো হবে সবজি ভালো থাকবে আমার ফ্রিজ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি আলু ফুলকপি টমাটো বেগুন কাঁচা লঙ্কা শিম বরবটি আলু হ্যাঁ হ্যাঁ